আমার এই বাইক চালানোর প্রতি যে ভালোবাসাটা বা অনুপ্রেরণাটা আমি সেটা পেয়েছি আমার দাদার থেকে আমার দাদারা তাদের বন্ধুদের সাথে বাইক নিয়ে অনেক দূরে ভ্রমণ করতে যেতো আমার তো দেখে খুবই ভালো লাগতো ওরা ওখানে গিয়ে কতো না ছবি ভিডিও করতো সেগুলো আবার বাড়িতে এসে আমাকে দেখাতো আমার তো খুব ইচ্ছা তখন থেকেই যে আমিও বড়ো হয়ে বাইক কিনে ঘুরে বেড়াবো অনেক দূরে দূরে ভ্রমণ করবো চারিদিকটা ভালোভাবে দেখবো বুঝবো আর আমার ছোটোখাটো এই যে ফটোগ্রাফি এটারও শখ ছিলো তার সাথে সাথে তাই আমি বাইকে করে চারিদিকটা ঘুরে ছবিও তুলতে চায় তার কিছু দিন পর মানে কিছুটা বছর পরে যখন আমি একটা বাইক কিনলাম সব থেকে যে পছন্দের যে বাইকটা সেটা নিয়ে আমি আমার আর দু তিনটা বন্ধুদের সাতে ওই রকম ভ্রমণ করা শুরু করলাম আমরা বন্দুরা ওরা তো মোটামোটি ভালোই বাইক চালাতো কিন্তু আমাদের বন্ধুদের সবার মধ্যে আমার বাইকটা একটু দামি ছিলো আমার বাইকটা যে তেলের মাইলেজটা সেটাও মোটামোটি ভালো ছিলোই কিন্তু আমার বাইকের যে স্পিডটা সেটা সবকটা বন্ধুর থেকে একটু বেশি ছিলো আমার আমি যখন আমার বন্ধুদের সাথে ঘুরতে যেতাম তখন খুবই মজা পেতাম আর এই অনুপ্রেরণাটা বা ভালোবাসাটা কিন্তু এসেছে আমার দাদা থেকেই